সার্ফিং একটি বিনোদনমূলক জিনিস এবং বিভিন্ন কার্য বিভিন্ন সারাদিনের দৈনন্দিন কার্য কর্মের মাঝে এই সার্ফিং বিনোদনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কর্ম ক্ষমতার মাঝে টাইমে সার্ফিং করে যথেষ্ট আনন্দ অনুভব করি এবং সেখানে একাধিক বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া বা বন্ধুবান্ধব পরিচিত হওয়া সেখানে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে এবং এই সার্ফিং করতে গিয়ে বিভিন্ন রকম কৌশল শেখা হয় এবং এর জন্য যথেষ্ট আনন্দ অনুভব করি